নোংরা জিনিসপত্র যেমন আমাদের অপছন্দের সেরকম আমাদের খাওয়ার ব্যবহার করার যে আমরা যে থালা ব্যবহার করি খাওয়ার সময় সেগুলো তৈলাক্ত থাকলে তো আরোই পছন্দ না সেটা যেহেতু খাওয়ার মানে খাওয়ার একটা ব্যাপার তার জন্য আমরা সব সময় সেটাকে হাইজেনিক মেন্টেন করার জন্য আমরা সব সময় চেষ্টা করি যে যেটা আমরা খাচ্ছি বা যে পাত্রে করে আমরা খাচ্ছি সেটা সব সময় যাতে পরিষ্কার থাকে সেটা পরিষ্কার না থাকলে আমাদের আমাদের তো এখন মানুষের শরীরে নানা রকম অসুখ সৃষ্টি হচ্ছে সেরকম যদি সেটাও যদি একটু পরিষ্কার করে আমরা দেখে শুনে সব দিকটা ভেবেচিন্তে যদি আমরা খাওয়ার চেষ্টা করি পরিষ্কার পাত্রে তাহলে কিছুটা হলেও আমরা কমাতে পারব যাদের শারীরিক অসুস্থতা তো তার জন্য তৈলাক্ত বাসন পরিষ্কার করার জন্য আমরা এখন বাজারে নানা রকম লিক্যুইড জিনিসপত্রের সাথে সাথে সাবান নানা রকম সাবান ব্যবহার করি যাতে বাসনের তৈলাক্ত নষ্ট হয় এবং সেটা পরিষ্কার চকচক করে তো প্রথমে সেটাকে ভিজিয়ে রাখা হয় তার কিছুটা নরম হওয়ার জন্য যদি ওইটা খুব শক্ত হয়ে যায় তো ময়লা বা যে নোংরাটা আছে তো তারপর সেটাতে একটা শক্ত কিছু বা নরম কিছু দিয়ে ওই যদি আমরা লিক্যুইড দিই সেটা বা কোনো যদি সাবান দিই সেটা দিয়ে ভালোভাবে মেজে ধুয়ে নিয়েই নিলেই হয়ে যায় পরিষ্কার গন্ধও থাকে না কিছু থাকে না ঝকঝক করে পরিষ্কার তো সেই পাত্রে তো সবার ভালো লাগবে খেতে